প্রত্যেকটি মানুষেরই একটা মাটির টান আছে সেটা সবাই জানে সবাই এটাও বিশ্বাস করে যেখানে আমি জন্মেছি আমাকে একবার না একবার হলেও সেখানে গিয়ে পৌঁছোতে হবে এবং সেই মাটির সাথে মিলিয়ে পরতে হবে এটা সবাই জানে যেখানে জন্ম হয়েছে সেখানেই মৃত্যু হবে জানি এই পৃথিবীতে আমরা জন্মেছি তাই এই পৃথিবীতেই মরতে হবে আমরা একবার হলেও সেই মাটির কাছে যেতে চাই যেখানে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের বাসস্থান যেখানে আমরা প্রথম এই পৃথিবীর আলোর কিরণ দেখেছি সেখানে একবার হলেও যেতে চাই